আমি সাধারনত আঁকতে খুবই ভালোবাসি আঁকা আমার প্রতিদিনের কাজ তবে চার্ট পেপারের উপর আঁকা আঁকলে জল রং দিয়ে আঁকলে খুব ভালো লাগে জল রঙটাই আলাদা ওটার মধ্যে তুলি দিয়ে একটা একটা করে আঁকলে খুব সুন্দর দেখতে লাগে আঁকাটা খুব সুন্দর ফুটে ওঠে এমনি কালার দিয়ে আঁকলে সেই আঁকাটা ফুটে ওঠে না দেখতেও বাজে লাগে রংগুলো বাইরে বেরিয়ে যায় জল রং তুলি দিয়ে আঁকলে অসম্ভব সুন্দর লাগে